অর্ডার আসা খাবার ফিরিয়ে দেওয়ার কারণ হলো কারণ একটা রেস্টুরেন্ট থেকে ভালো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়েছিলাম দিয়ে সেই খাবার ঠিকমতো আসেনি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আসেনি যেরকমটা হবে ভেবেছিলাম সেরকমটা আসেনি ওই করে খাবার ফিরিয়ে দিয়েছিলাম একটু ঝাল সেই টাইপের টাটকা নয় তৈলাক্ত খাবার পড়ে যাওয়া নির্দিষ্ট পদ এরকম নানান যাবতীয় সমস্যা দেখা দেয় এবং যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আসেনি বলেই ফিরিয়ে দিয়েছিলাম